আমার পড়ার শেষ বইটি সবচেয়ে আমার কাছে ভীষণ জনপ্রিয় রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্প এটা ব্যাপকভাবে আমার মনের মধ্যে সাড়া দিয়েছিল এবং প্রভাবিত করেছিল বাইরের রাজ্যে ভিন রাজ্যে থেকে অর্থাৎ কাবুল দেশ থেকে এদেশে যে সমস্ত ব্যবসায়ীরা আসতেন তখন পেস্তা বাদাম কিশমিশ এসমস্ত নিয়ে গ্রামবাংলা তথা কলকাতায় তারা ব্যবসা বাণিজ্য করতেন এবং কাবুল দেশ থেকে আসাতেই তাদেরকে কাবুলিওয়ালা নামে আমাদের কাছে পরিচিত ছিল এবং সেই কাবুলিওয়ালা এবং ছোট্ট মিনির যে গল্পটা আমরা প্রতি প্রত্যেকেই পড়েছি ছোট্ট মিনি যখন কাবুলিওয়ালার কাছে পেস্তা বাদাম কিশমিশ খাওয়ার জন্য বায়না ধরতেন কাবুলিওয়ালাও মিনিকে ভীষণ যত্ন করে আদরের সহিত তাকে সেই সমস্ত পেস্তা বাদাম কিশমিশ এ সমস্ত খেতে দিতেন তার কারণ ছিল কাবুলিওয়ালা রহমত আলি নামে খ্যাত সেই রহমত আলির নিজের দেশে ঠিক মিনিরই মতো একজন তার নিজের মেয়েকে ফেলে তিনি এ দেশে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করতে সুতরাং মিনিকে দেখে তার মেয়ের কথাটাও তাকে মনে পড়ে যেতেন যার জন্য মিনিকে ভীষণ পছন্দ করতেন এবং কিছুটা সময় ব্যবসা ক্ষেত্রে হাজার কষ্টের মাধ্যমেও বা এই সমস্ত জিনিসপত্র বাইরে বিক্রি করা আছে সেটা তা সত্ত্বেও কিছুটা সময় মিনির কাছে কাবুলিওয়ালা রহমত দিতেন এক দিন কোনো কারণে গ্রামের কোনো না কোনো মানুষের সাথে ঝামেলায় ওনাকে জেলে যেতে হয়েছিল এবং দীর্ঘ দিন জেল খাটার পরে যখন জেল থেকে উনি ছাড়া পেলেন তখন সেই রহমত ছোট্ট মিনিটার কথা মনে পড়াতেই ছুটে গেলেন সেই মিনির বাড়ি তখন মিনির বাড়িতে গিয়ে দেখেন মিনির গেটের সামনে বিয়ের প্যান্ডেল সাজানো আছে বাড়ির মধ্যে সানাই বাজছে বিয়ে বিয়ে রব উনি দেখছেন এমন সময় মিনির বাবা যখন কাবুলিওয়ালাকে দেখলেন তখন কাবুলিওয়ালাকে ডেকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন জিজ্ঞাসা করলেন কবে কীভাবে ছাড়া পেলে সব কিছু বললেন উনি মিনিকে দেখার জন্য মন থেকে একটা ব্যাকুল মানে ইতস্তত বোধ করছেন সেই মতো অবস্থায় মিনির বাবা তখন কাবুলিওয়ালাকে বললেন আপনি যে ছোট্ট পাঁচ বছরের মিনিকে দেখে গিয়েছিলেন সেই মিনি আজ তার বিয়ে এই কথা শুনে রহমত খুব চমকে উঠলেন তখন মিনির সামনে সামনে যখন মিনির বাবা কাবুলিওয়ালাকে নিয়ে আসলেন রহমতকে তখন মিনি কিছুতেই কাবুলিওয়ালাকে চিনতে পারছেন না এবং রহমতও অবাক হয়ে গেলেন যে ছোট্ট মিনি যাকে যে অবস্থায় পাঁচ বছরের শিশু অবস্থায় দেখে গিয়েছিলাম সে যে আজ এতটা বড় হবে এটা উনি কল্পনা করতে পারেননি বা ভাবতেও পারেননি তখন নিজের জামার বুক পকেট থেকে একটা ছোট্ট চিরকুট কাগজে তার মেয়ের যে হাতের ছাপ স্মৃতি হিসেবে তিনি নিয়ে এসেছিলেন তখনকার দিনে হয়তো বিভিন্ন উন্নয়নের ফটো বা এ সমস্ত ব্যবস্থা না থাকায় এই রকম ধরনের ব্যবস্থা ছিল যে মেয়ের হাতের ছাপ একটা কাগজের মধ্যে নিয়ে সেই কাগজটাকে ভেঁজে বুক পকেটের মধ্যে মেয়ের স্মৃতি হিসেবে রেখে মনের খুশিতে কলকাতা বা এই সমস্ত গ্রাম বাংলাতে তারা ব্যবসা করতে আসতেন এরকম একটা ঘটনায় সাক্ষী হওয়াতেই বা এই রকম একটা জায়গাতে আসাতেই হঠাৎ তার নিজের মেয়ের কথাটাও মনে পড়ে গেল পকেট থেকে সেই কাগজটা বের করে যখন দেখলেন তার মেয়ের হাতের ছাপ হ্যাঁ ঠিক একই বয়সের মিনির যেমন বয়স তেমনি তার মেয়েরও সেই অবস্থাতে তাকে ফেলে কলকাতাতে এসে এরকম একটা ঘটনায় তাকে জেল খাটতে হয়েছিল যাই হোক এটা আমি একটু সংক্ষেপে বললাম তখনই সেই কাগজটা বের করে উনি দেখলেন তার মেয়েরও ঠিক বিয়ের বয়স হয়ে গিয়েছে না জানি তার বিয়ে হয়ে গিয়েছে কী কী হয়েছে জানি না তিনি ইতস্তত করে ছটফট করে ওই কাগজটা দেখিয়ে মিনির বাবাকে সব কিছু খুলে বললেন তখন মিনির বাবা কিছু পয়সা দিয়ে কাবুলিওয়ালাকে দেশে ফিরে যেতে বললেন যে তার মেয়ের কাছে এই যে ঘটনা এই ঘটনা সত্যি অতি বাস্তব একটা কাহিনি যা গ্রামগঞ্জে বা সমস্ত জায়গাতে এখনো চলে যদি কোনো বাচ্চাকে যে অবস্থায় বা কোনো মানুষকে বা কোনো বিষয়কে যে অবস্থায় মানুষ দেখে একবার চলে যান পাঁচ বছর দশ বছর কি কুড়ি বছর পরে যখন সেই মানুষটা ফিরে আসেন তার মনের ভিতরে সেই জায়গাটা যে অবস্থায় দেখে গিয়েছিলেন সেই অবস্থার একটা ছাপ লুকিয়ে থাকে সেটাকে হয়তো কুড়ি বছর পরে পরিবর্তন হতে পারে কিন্তু সে মানুষটা মন কিছুতেই বোঝে না সেটা তিনি ভাবেন যে কুড়ি বছর আগে যে বাচ্চাটাকে যেভাবে দেখেছিলাম সে হয়তো সেভাবেই আছে যে জায়গাটাকে যেভাবে দেখে গিয়েছিলাম সে জায়গাটা সেইভাবে আছে যখন সেটাকে দেখা যায় অনেকটা পরিবর্তন হয়ে যায় তখন মানুষের কাছে একটা অচেনা বা নতুন একটা কিছু বলে মনে হয় এটা বাস্তব এই জায়গাটা বা এই কাহিনিটা আজও আমাদের প্রতি প্রত্যেকের ভিতরে স্মৃতি হিসেবে বা বিভিন্ন ঘটনার সাক্ষী হিসেবে আমরা এটা বহন করে আসছি আজও পর্যন্ত সবাই এবং এই জায়গাটা আমার বা এই গল্পটা আমার সত্যি সেই থেকে খুব ভালো লাগে এবং কেন ভালো লাগে সেটা এই জায়গাটা ভালো লাগার একটা উদ্দেশ্য আমরা পৃথিবীতে যেরকম যত প্রকারের মানুষ আছি আমাদের কাছে সেম এই রকম ঘটনা প্রতি প্রত্যেকের কাছে লুকানো থাকে বা এটা ঘটে থাকে সুতরাং এটা একটা মানুষের আলাদা সাবজেক্ট নয় সমস্ত মানুষের কাছে এই বিষয়টা হয়ে থাকে এই এটাই আমি মনে করি এবং যার কারণে এটাকে আমি ভীষণ ভালোবাসি